সাধারণত পশুপালনে যেসব প্রাণীদেরকে ছোট থেকে বড়ো করা হয় যেমন গরু ভেড়া ছাগল মুরগি ইত্যাদি মানে এগুলোকে কী ছোটো থেকে বড়ো করা হয় শুধুমাত্র এক ধরনের প্রাণীই যে থাকবে এমন নয় সব ধরনের এর কিন্তু যদি প্রাণীকে রাখা যায় এবং সেগুলোকে একত্রিত করে বড়ো করে এবং যদি তাদেরকে রাখা যায় সেখানে থেকে কিন্তু অনেক টাকা কিন্তু আয় আসবে আর হচ্চে প্রত্যেকটি যে প্রাণী যে প্রত্যেকটি প্রাণী শুধুমাত্র এক ধরনেরই থাকা বাঞ্ছনীয় এটা কিন্তু ঠিক নয় সব ধরনেরই থাকা উচিত এবং তাদেরকে এক জায়গায় রাখা হয় না প্রত্যেকটি ই প্রাণীর জন্য প্রত্যেকটা খোয়ার করা হয় সেই খোয়ারেই কিন্তু প্রত্যেকটা প্রাণীকে রাখা হয় এবং আরও আনো অন্যান্য কৌশল আমার রয়েছে যে আরও এই পশুপালনটাকে বাড়ানোর জন্য এবং আরও আরও নিযুক্ত করার জন্য যে কৌশল রয়েছে সেটা হচ্ছে কী এ বড়ো রকম করে একটা ইয়ের ফার্মের মতন করে বড়ো বড়ো বাইরের বিদেশি গরু এবং বিদেশি ছাগল যেগুলা পান্নায় ছাগল যেসব রকমের ছাগল পাওয়া যায় সেগুলোকে নিয়ে এসে আরও বড়ো করার বড়ো করে কৌশল করে ইয়ে করার ইচ্ছা আছে এবং এখান থেকে আমি প্রচুর পরিমাণে আয় করতে পারি যে আয় দিয়ে আমার সংসার চলে এবং আরও আরও আমি বিভিন্ন ব্যবাসার সঙ্গে জড়িত আছি সেসব ব্যবসা করি এখান থেকে আমি এ টাকা বিজনেস করে তুলে আমি অন্যান্য কাজে লাগাই